বল হ্যাঁ বলুন হ্যাঁ এটা নিউ বিবেকানন্দ নার্সিং হোম আপনি কে বলছেন হ্যাঁ বলুন কীসের জন্য আপনি ফোন করছেন হ্যাঁ হ্যাঁ এখানে তো ভর্তি নার্সিং হোমে ভর্তি করা হয় হ্যাঁ লাগবে বলতে আপনার হচ্ছে সমস্ত রকমের যে ডকুমেন্টস যেগুলো থাকে যেমন ধরুন আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড রেশন কার্ড এই সমস্ত কিছু লাগবে তার সঙ্গে বাবা মার গার্জেন যে তারও নাম লাগবে তাদেরও আধার কার্ড লাগবে হ্যাঁ আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি ছাড় পাবেন তবে খুব বেশি যে বলব তা নয় তবে ছাড় দেওয়া হয় পুরো চিকিৎসার উপর পঁচিশ পার্সেন্ট ছাড় আছে আপনি কবে বাচ্চার কী অসুবিধা আচ্ছা আচ্ছা আপনি কি ওকে কোনো চিকিৎসা করিয়েছিলেন আচ্ছা হচ্ছে ঠিক আছে আমার এখানে তো ভর্তি নেওয়া হয় আর শিশু স্পেশালিস্টও এখানে ডাক্তার আছে আপনি হচ্ছে এখানে ভর্তি করিয়ে দেন আপনি কি আপনার ওখান থেকে গাড়িতে আসবেন না অ্যাম্বুলেন্স পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কবে ভর্তি করবেন আজকেই করবেন আচ্ছা ঠিক তাহলে আপনাকে আমি যে অ্যাম্বুলেন্সের ফোন নাম্বারটা দিচ্ছি একটু পরে হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আপনি ওই নম্বরে ফোন করবেন তাহলেই আমাদের অ্যাম্বুলেন্স আপনাদের কাছে যেয়ে হাজির হয়ে যাবে আপনি ওখান থেকে চলে আসবেন আর আপনার বাচ্চার কত বয়স আচ্ছা চোদ্দো বছর বয়স তাহলে বাচ্চার জন্য আমরা এখান থেকে একটা শুধুমাত্র বাচ্চার জন্যই মিল দিই কিন্তু বড়োদের জন্য কোনো কিছু কোনোরকম খাবার দেওয়া হয় না আর আমাদের পরিষেবার মধ্যে আরও একটা জিনিস আছে আপনাদেরকে কোনোরকম মানে জিনিসপত্র বা যে বেড কভার আরে এ সমস্ত কিছুই আনতে হবে না আমার আমাদের এখান থেকেই নার্সিং হোম থেকেই ওগুলো দেওয়া হয় আর আপনার নার্সিং হোমের জন্য সাবান টাবান এ সমস্ত কিছু যদি কিছু লাগে বা ওষুধপত্র যা কিছু আমার এখান থেকেই আপনি নিতে পারেন ঠিক আছে যদি আপনার প্রয়োজন হয় আপনি এই নম্বরে ফোন করবেন আমাকে আবার আর আমি আপনাকে অ্যাম্বুলেন্সের ফোন নম্বরটা পাঠিয়ে দিচ্ছি আপনি কল করে নেবেন ঠিক আছে রাখছি হ্যাঁ ধন্যবাদ